ম্যাম বলছেন বলছি কী স্কুলে চেয়ার টেবিল আলমারি এইগুলো খারাপ হয়ে গিয়েছে যার জন্য বই খাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে এগুলো কি ঠিক করার জন্য টাকা দেবেন হ্যাঁ প্রায় দু লাখ টাকা মতন খরচা হবে আচ্ছা ঠিক আছে